আমাদের এইখান থেকে স্বাস্থ্যসেবাতে যেতে অনেক অসুবিধা হয় কারণ আমাদের এইখানে কোন পরিবহনের ব্যবস ব্যবস্থা নেই সেই জন্য কোন মানুষের যদি শরীর অসুবিধা হয় তাকে নিয়ে যাওয়ার জন্য রাস্তাতে আসতে হ অনেক দূর রাস্তাতে আসতে হয় আর সেইখান থেকে বাসে কিংবা টোটোতে করে নিয়ে যেতে হ নিয়ে যেতে হয় এইখানের ছেলে মেয়েরা বেশি শিক্ষা গ্রহণ করতে পারে না তাদেরকে স্কুলে পাঠিয়ে তাদের সঙ্গে বাড়ির লোককে যেতে হয় তো বাড়ির লোকের সবসময় সেটা সময় হয়ে উঠে উঠে না এইখানের রাজ্য সরকার অনেকটাই উন্নত করেছে তো আমরা আরও আশা করছি সরকারের কাছ থেকে যেমন আরও কিছু সাহায্য করা হয়